পশ্চিম মেদিনীপুর জেলার অনেক অনেক ইতিহাস রয়েছে বছরের পর বছর এটি বিবর্তিত হয়ে আসছে যেমন পশ্চিম মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মস্থান ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছোটো থেকে মা বাবার সাথে কীভাবে বড়ো হয়েছেন তার মা একটা কুয়োর মধ্যে জল তুলতেন সেটা আমরা বীরসিংহ গ্রামে গেলে এখনও দেখতে পাব স্মৃতি হিসেবে রয়ে গেছে তার বাবার সঙ্গে যখন তিনি কলকাতায় যেতেন হচ্ছে তিনি যখন কলকাতায় যেতেন রাস্তায় হেঁটে হেঁটে তখন মাইল ফলক দেখে পড়তেন এবং রাতের পর রাত জেগে পড়াশুনো করতেন হচ্ছে মৌবনী গ্রামের ক্ষুদিরাম বসুর জন্মস্থান সেটাও ঐতিহাসিক স্থান হিসেবে রয়েছে ভারতীয় স্বাধীনতা আন্দোলন হিসেবে ক্ষুদিরাম বসুর অবদান স্মরণীয় খুব অল্প বয়সে ইংরেজদের হাতে তাকে প্রাণ হারাতে হয়েছিল